ভারতের তথা পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় বিভিন্ন খেলাধুলার প্রচলন রয়েছে যেমন ক্রিকেট ফুটবল হকি ভলি ব্যাডমিন্টন ইত্যাদি এই ধরনের খেলাধুলাগুলি মানুষের মনে এক চেতনা বিকাশ ঘটায় মানুষের মনে বিভিন্ন ধরনের উৎসাহ যোগায় তাই এই ধরনের খেলাধুলাগুলি ধীরে ধীরে আরও বেড়ে চলেছে এই খেলাধুলাগুলি মানুষের শুধু জীবনযাত্রাই নয় মানুষের অর্থনীতিতে বা বিভিন্ন প্রভাব বিস্তার করেছে এই খেলাধুলাকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের যা উন্নত যোগাযোগ ব্যবস্থা বা সংস্কৃতির সমন্বয় এর ফলে মানুষের বিভিন্ন ধরনের সংস্কৃতির বিকাশ ঘটছে বা সমন্বয় ঘটছে এই ক্রিকেট ফুটবল ইত্যাদি এই সব ঐতিহ্যবাহী খেলাগুলিকে আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন তাই সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা তো নিচ্ছেই আমাদেরও নিজেদেরকে নেওয়া দরকার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন দাবা চেস মার্শাল আর্ট বক্সিং ফুটবল ক্রিকেট টেনিস ইত্যাদি ঐতিহ্যবাহী খেলাগুলির প্রচার করার জন্য বিভিন্ন ধরনের জিনিসের বা পদ্ধতির ব্যবহার করা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে অ্যাকাডেমি গড়ে তোলা হচ্ছে হাব গড়ে তোলা হচ্ছে এবং তাদেরকে কোচিংয়ের সাহায্যে শিখিয়ে সংরক্ষণ করারও ব্যবস্থা করা হচ্ছে বা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেও সেগুলি তৈরি করা হচ্ছে বা সংরক্ষণ করা হচ্ছে